আমি আগে শিলনোড়াতে বাটনা করতাম একন মিক্সিতে বাটনা মানে মশলা করি তাতেই মশলা মানে করে রান্না করি আর আগে উনোনে কাঠের জ্বালে রান্না করতাম এখন গ্যাসে রান্না করি